হ্যাঁ হ্যাঁ ফার্নিচারের দোকান বলুন

আচ্ছা আচ্ছা কী কী লাগবে একটু লিস্টটা বলুন আচ্ছা খাট কিসের নেবেন কি কোম্পানির নেবেন খাট হ্যাঁ কি কোম্পানির নেবেন অনেক কোম্পানি আছে তো এবার ধরে নিন দাম সেরকম হবে আচ্ছা আচ্ছা মানে আপনি এমন খাট চাইছেন যেন ভেঙে না যায় তাই তো পুরোনো কাঠের ঠিক আছে শাল কাঠের দিলে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে আমাদের এখানে সমস্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইচ্ছা মতই ডিজাইন হবে আপনি ডিজাইন আপনাকে পাঠানো হবে হোয়াটসঅ্যাপে আপনি দেখে নেবেন যে ডিজাইনটা পছন্দ করবেন সেটাই আপনাকে দেওয়া হবে

হ্যাঁ হ্যাঁ আমরা তো গোদরেজের হোলসেলার হ্যাঁ আমরা গোদরেজই বিক্রি করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আপনি যদি ভাবেন যে আপনার বৌকে নিয়ে আলমারিতে ঢুকে পড়বেন সেরকমও মানে অত বড়ো আলমারি আছে আমাদের আলমারিটার দাম কি কোম্পানির গোদরেজেরই এক লাখ টাকা পড়বে না না গোদরেজ কোম্পানি নেবেন আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ সে সব কিছু নিলে সব কিছু নিলে একটু মার্সি করা যাবে সেটা একটু মার্সি করে দোবো আলমারির দামটা ধরে নিন নয় এক লাখ বলেছি তো আপনাকে এবার ওটা নব্বই দশ কমিয়ে দিলাম যান যেহেতু নতুন বিয়ে করছেন তো আপনার এক্সট্রা খরচা হবে অনেক সরবরাহ হ্যাঁ সরবরাহ আপনাকে আমি করেই দেব ফ্রিতে অবশ্যই আমরা ফ্রিতেই ডেলিভারি দিই কিন্তু আপনার বাড়িটা ক কিলোমিটারের মধ্যে এটা জানতে হবে হ্যাঁ হ্যাঁ আপনারা আমরা কুড়ি কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা ফিরিতেই দিই সার্ভিস ঠিক আমাদের দোকান একদম চব্বিশ ঘন্টা খোলা শনি থেকে একদম সোম থেকে শনি রবিবার শুধু বন্ধ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরশুদিন চলে এসো অসুবিধা নেই হ্যাঁ করে দেবো করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আসুন একদিন ডাকুন হ্যাঁ